আমি গ্রামের রাস্তায় উঁচু নিচু অনেক রাস্তাতেই বাইকিং করেছি বাইক চালিয়েছি আর গ্রামের রাস্তা সাধারণত মে মেঠো রাস্তাগুলো একটু উঁচু নিচুই হয় খুবই দুর্গম ওই ওইরকম রাস্তাতেই বাইক করেছি